আমার বিভিন্ন রান্না বান্না করতে অনেক সময় কম সময় লাগে আবার কিছু কিছু রান্নার ক্ষেত্রে আমার বেশি সময় লাগে যেমন মাংস রান্না করার ক্ষেত্রে আমার মোটামোটি একটা সময় দরকার এবং যখন আমি খাসির মাংস রান্না করে থাকি তখন আমার বেশি সময়ের দরকার হয় কারণ খাসি মাংস সেদ্ধ হতে সময় লাগে এবং মুরগির মাংস সেদ্ধ হতে তুলনামূলক কম সময় লাগে এবং মাছ রান্না আবার খুব সহজেই এবং তাড়াতাড়ি হয়ে যায় এবং শাক ভাজা আলু ভাজা এইসব টুকি টাকি জিনিস করতে খুব কম সময় লাগে আবার আলু ভাতে রান্না করতে তো সময় একেবারেই কম লাগে তেমনই আমি যখন বিভিন্ন ধরনের শরবত বানাই সেক্ষেত্রেও খুব ঝটা ঝট রান্না বা শরবত বানানো হয়ে যায়